আমি ক্লাস সিক্সে চা করা দিয়ে রান্না শুরু করেছি কাপ গ্লাসে জল নিয়ে কেটলিতে ঢেলেছি গরম করেছি তারপরে কেটলিতে চা দিয়েছি চিনি দিয়েছি তারপরে ছাঁকনি দিয়ে কাপে ছেঁকে নিয়েছি এইভাবেই চা করেছি